আমার প্রিয় গেমগুলি হচ্ছে যেমন কাবাডি সব থেকে প্রিয় আর কি ফুটবলও ভালো লাগে এমনি খোখো ওইটাও ভালো লাগে ক্রিকেটও ভালো লাগে কিন্তু পছন্দ হচ্ছে কাবাডি কারণ কাবাডি খেলতে খুব ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে মানে এইটা গেমটা এমনটাই মানে দম নিয়ে খেলতে হয় কাবাডি কাবাডি মানে দম ছেড়ে দিলেই আউ ট এরকম ব্যাপার দুটো টিমের সাথে গেমটা খেলা হয় মানে খুবই ভালো লাগে আর কি দেখতেও ভাল লাগে খেলতেও ভালো লাগে এইটাই আমার পছন্দ ব্যস এতোটাই